হ্যালো দিদি আপনি তো সবজি বিক্রেতা আমার বাড়িতে কিছু অনুষ্ঠান আছে তার জন্য আমার সবজির দরকার আমার বাড়িতে একটা বিয়ে আছে তার জন্য আমার সবজির দরকার আলু পিঁয়াজ টমাটো আলু যা সবজি লাগে সেই সব আমার আমার জানার বিষয় ছিলো যে আপনি কি জৈব সারে তৈরি করেন সবজিগুলি

হ্যাঁ কেমন কী দাম হ্যাঁ হয়ে যাবে হুম এক সপ্তাহ পরে হ্যাঁ ঠিক আছে আমি লিস্ট করে পাঠিয়ে দেবো এতো কিছু সবজি নিচ্ছি তো দাম কম হবে না

আর আর সব জৈব সারেই তো তৈরি আপনি যেটুকু বললেন

হুম ঠিক আছে